অবশ্যই আমি যেই অঞ্চলে আমি বাস করি তো সেখানে শুধু আমাদের জাতির না অন্যান্য জাতির জাতিরা বা উপজাতিরা বসবাস করে তো তাদের জীবন দৈনন্দিন জীবন কাটানো এবং তাদের জীবনধারা কীরকম সমস্ত সমস্ত তাদের আলাদা আমাদের মতো না তো কিছু কিছু জিনিস আছে তো যেগুলো আমাকে মানে অদ্ভুত লাগে তো অবশ্য তাদের জাতিতে আছে তো সেই জন্য তারা করে তাদেরা হয়তো অনেক গ্রাম গ্রামীণ এলাকার তারা হয়তো শহরের এসেছে তো শহরে তারা বসবাসে তাদের মানে যে জীবন কাটানো বা অনেক কিছুই সব কিছুদের আলাদা তো সেগুলো দেখতে আমাদের আমাদের জীবন কাটানো থেকে তাদের জীবন কাটানো অনেকটাই আলাদা তো আমি বলবো যে তাদের খাওয়া দাওয়ার যে ভঙ্গিমা সেগুলো আলাদা কথাবার্তার ভঙ্গিমা আলাদা তারপরে তারপরে ওদের মানে তারপরে ওরা বিভিন্ন রকমের শিল্প নিয়ে কাজ করে যেমন তারা অদ্ভুত সেগুলো আমি হয়তো চোখেখ দেখে নিয়ে আসবো তো তো কী বলবো সেগুলোর নামও আমি জানি না তো তারা সেই সব ব্যবসা করে কেউ কেউ দেখেছি মাটির হাঁড়ি তৈরি করে তো কেউ কেউ দেখেছি মানে আজব আজব জিনিস তৈরি করে তো তাদের জীবন আর আমাদের জীবন অনেকটাই আলাদা তো আমাদের এখানে তো শুধু আমরা এক জাতির মানুষ বাস করে না আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জাতির মানুষ ব বসবাস করে তো তাদের জীবনধারা পুরো অনেকটাই আলাদা আমাদের থেকে তাদের জাতিতে যেরকম যা নিয়ম আছে তো তারা সেই নিয়ম পালন করে তারা সে নিয়ম মেলেই চলে